গ্রামীণ কৃষিতে দক্ষ শ্রমিক খুঁজে বের করা এবং ধরে রাখার ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এর কারণ হল বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে তাই তারা কৃষি বিমুখ হয়ে পড়ছে বর্তমান সমাজ যেহেতু কৃষি বিমুখ হয়ে পড়ছে তাই সেখানে উন্নত শ্রমিক বা দক্ষ শ্রমিক কৃষিক্ষেত্রে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে এবং এগুলিকে ধরে রাখার ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তা হল পর্যাপ্ত পরিমাণে কৃষি শ্রমিকের জোগান না থাকা এই চ্যালেঞ্জগুলি সমাধানের জন্য স্কুলে বিভিন্ন কৃষি ও কারিগরি শিক্ষার প্রয়োগ ঘটানো প্রয়োজন যার ফলে উন্নত পরিমাণে কৃষি বিদ্যায় পারদর্শী হয় এবং যথেষ্ট শ্রমিক পাওয়া যায় এছাড়া উন্নত যন্ত্রের প্রয়োগের মাধ্যমে সেগুলিকে ধরে রেখে কৃষিকাজ করা যেতে পারে এবং যাতে সাময়িক কৃষি শ্রমিক কম ব্যবহার হতে পারে আর বর্তমানে আমাদের এখানে ঝাড়গ্রামে কৃষি শ্রমিকদের মজুরি তিনশো কুড়ি টাকা হিসাবে গণ্য হয়েছে যা একটি দৈনিক মজুরির হিসাবে একটি শ্রমিকের গণ্য হ হয়েছে